ভালোমানের জাতের প্রাণী আর পশুপাখি এগুলো আমরা জানি ভালোমানের পাখি বলতে আমরা মুরগি যেগুলো পালন করি ভালোমানের মুরগি বলতে যেগুলো বড়ো বড়ো হয় আরও যেগুলো যে মুরগিগুলোর ঠোঁটগুলো ছোটো ছোটো হয় বা যেগুলো যে মুরগিগুলো একটু বেশী দাম পায় সেগুলো আমরা ভাবি যে সেগুলো একটু উন্নত মানের এগুলো একটু বেশী মানের মানে বেশী দামী তার মধ্যে আরও রয়েছে পশু যেগুলো যেমন ছাগল রয়েছে ছাগলও প্রতিপালন করা হয় আমরা গ্রামে করি এই ছাগলগুলো যে অনেকের ছাগলগুলোর কানগুলো বড়ো বড়ো থাকে অনেক ছাগল লম্বা লম্বা হয় বড়ো বড়ো হয় অনেক মাংস হয় যেগুলোর বেশী স্বাস্থ্যবান হয় যেগুলো বেশী লোকের চাহিদা সেগুলোই মনে হয় যেন সেগুলো উন্নতমানের আর এইগুলো আমরা বিশেষ করে জানি যেভাবে সেগুলো হচ্ছে অনেকজন এগুলো চাষ করে ফলে তাদের কাছ থেকে জ্ঞান পাওয়া যায় অনেক তাঁদের কাছ থেকে বুদ্ধি নেওয়া হয় যে তারা এরকম ভাবে চাষ করছে অনেক রুজি রোজগার করে অনেক এগুলোর দাম বেশী আমাদের ঘরে যেগুলো চাষ হচ্ছে সেগুলোর থেকে ওদের ওখানে যে চাষ হচ্ছে সেগুলোর বেশী দাম ফলে এখান থেকেই বোঝা যেতে পারে যে সেগুলো আছে উন্নতমানের লোকজনের চাহিদাও বেশী সেটার ওটা একটু দামি বলেই ওটা হচ্ছে স্বাস্থ্যকর ওটা একটা স্বাস্থ্যকর বলতে হচ্ছে যেগুলো যেগুলো মানুষজন বেশী পছন্দ করে সেটা তো স্বাস্থ্যকর এবং মানুষজন পছন্দ করে মানুষের উপকারই হচ্ছে স্বাস্থ্যের পক্ষে সেগুলোই হচ্ছে স্বাস্থ্যকর প্রাণী অর্থাৎ যেগুলো রাখলে পরে কোনোরকম ক্ষতি হয় না মানুষের স্বাস্থ্যের অর্থাৎ মানুষজনের পরিবারের সেগুলোই হচ্ছে স্বাস্থ্যকর এবং সেগুলোই উন্নতমানের